বাঁকুড়া শহরকে কেন্দ্র করে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেই সমস্ত ঐতিহাসিক নিদর্শনে কারণেই বাঁকুড়া জেলা আজ বিশ্ব বিখ্যাত বাঁকুড়া জেলার পাশেই বিষ্ণুপুর এছাড়াও আশেপাশে আরও অঞ্চল রয়েছে যে সমস্ত অঞ্চলকে কেন্দ্র করেই বাঁকুড়া জেলা আজ অনেক নাম করেছে বাঁকুড়া জেলার বহু পরিদর্শন পো রয়েছে যেগুলো খুবই যেগুলোকে কেন্দ্র করে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই সমস্ত ঐতিহাসিক ঘটনা আর ঘটনা নানা মতের কেউই জানে না আসলে সত্যি ঘটনা কোনটা বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন রকম বিভিন্ন মানুষের কথা বিভিন্ন রকম বিভিন্ন মানুষ একটা স্থান সম্পর্কে বিভিন্ন রকমের মতামত জানায় সেই মতামতের ওপর ভিত্তি করেই মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করে সেই সমস্ত দূর যে জায়গাগুলো থেকে বিষ্ণু বিষ্ণু বাঁকুড়াতে বিভিন্ন ধরনের দুর্গ রয়েছে বিভিন্ন অর্ধ প্রায় দুর্গ রয়ে দুর্গ রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে বিষ্ণু বাঁকুড়ার অনেক মন্দির রয়েছে যেগুলোতে মানুষ ঘুরতে যায় বিভিন্ন পরিদর্শনে যায় এছাড়াও বিভিন্ন ধরনের স্তিতি স্তম্ভও রয়েছে যেগুলি যেগুলি বর্তমানে বেশ বিখ্যাত এই সমস্ত স্থানগুলির ওপর ভিত্তি করে এই বায় বাঁকুড়া জেলার পর্যটন শিল পর্যটন শিল্পে পরিণত হয়েছে এই বাঁকুড়া জেলায় ব হাঁ বাঁকুড়া জেলায় এক এখন বেশ সুন্দর পর্যটন কেন্দ্র কেন্দ্রে পরিণত হয়েছে এই বাঁকুড়া জেলাকে কেন্দ্র করে মানুষ এখন মানুষ এখন বা বেশ ভালো রোজগার পা রোজগার কোর রোজগার করছে এই বাঁকুড়া জেলার মানুষজন